আমি আঁকায় ফার্স্ট হয়েছি আর এটাই আমার সবচেয়ে ভালো দিক ছিলো যে আমি আমার সব বন্ধুদের থেকে ভালো কিছু আঁকবো ওই জন্য আমি স্যারের কাছে এ আঁকা শিখতাম শিকে পরীক্ষা দিলাম পরীক্ষাতে আমি আঁকায় ফার্স্ট হয়েচি সবার থেকে ভালো এঁকেছি আর মানুষের মানুষের চিত্ত সবচেয়ে আঁকা আমার কাছে কঠিন কঠিন ছিলো আমি আগে স্যারের কাছে কথা বলি স্যারকে স্যার আমাকে শেখায় যে কীভাবে মানুষের চিত্ত আঁকতে হবে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কীভাবে আঁকবো বাড়িতে আসলেও ভয়ে ভয়ে থাকতাম যে কী স্যার বললো কীভাবে আঁকবো বাড়ির দিদি দাদা সবার কাছে বলতাম যে দাদা একটু শিখিয়ে দে না দিদি একটু শিখিয়ে দে না সবার কাছে বলতো সবাই বলতো চলে আয় শিখিয়ে দেবো সবাই আমাকে শেখাতো আর টিউশন কিম্বা কোথাও গেলে স্যারও আমাকে শেখাতো যে চলে আয় শিখিয়ে দেবো এটাও আঁকতে পারিস না শিখিয়ে দেবো সবাই দেখাতো আমাকে আমি পোতিজ্ঞা নিয়েছিলাম যে আমি সবার থেকে ফাস্ট হবো এবং সবা আমার সব বন্ধুদের থেকে আমি ভালো আঁকবো

সব সবাই বলছে ভালো করে পরীক্ষা দিবি দিয়ে আমি পরীক্ষা দিতে গেলাম দিয়ে সেইখানে গিয়ে দিয়ে সবাই সবাই এক কাছে এক সঙ্গে পরীক্ষা দিলাম আমি ভাবলাম হয়তো আমি আমার ভালো হবে না আমিফ পাস করবো না দিয়ে যখন রেজাল্ট বেরালো তখন দেখলাম যে আমার আঁকাটাই সব থেকে ভালো হয়েছে মানে আমিস ফার্স্ট হয়েছি আমি ভাবতেই পারচিলাম না যে আমি আতো সুন্দর আঁকবো আমি তো পথমে ভয়ে ভয়ে এঁকে দিয়ে চলে আসচ্ছি যে কী হবে কে জানে দিয়ে স্যার বলছে ভয় করিস না ঠিক ভালো হবে দেখবি দিয়ে যখন রেজাল বেরালো তখন দেখলাম যে আমার আঁকাটা খুবই সুন্দর হয়েচে ওই জন্য দাদা দিদি স্যার মাকে তিনজন মিলে আমাকে শিকিয়েছিল আমি ফার্স্ট হয়েছি এটাই আমার কাছে অনেক